আগে প্রত্যেকটা ঘরে ঘরে টিভি ছিল টিভি যখন মানুষ দেকতে যেত তখন অতটা স্মাটফোনের ব্যবহার ছিল না তাই টিভি দেখেই মানুষ তখন খবর হোক বা কোন জিনিস হোক তখন মানুষ তার সঙ্গে সমস্ত সব কিছু দেখতে পারতো এবং অনেক কিছু শিখতে পারতো তাই তখনকার দিনের টি ভিটাই ছিল কিন্তু এখন স্মার্টফোন চলে এসে টি ভির কোন প্রয়োজন নেই তাই টি ভির জন্য আমরা তখন টিভি দেখেছি তার টিভি এখন নেই বলে মাঝে মাঝে আমাদেরও এখন টি ভির জন্য খুব মন খারাপ করে